আমরা টিয়া পাখি দেখতে খুব পছন্দ করি টিয়া পাখি আমাদেরকে খুব ভালো লাগে কেন না টিয়া পাখি আর কাকাতুয়া কথা বলতে পারে তাই ওদের দু ওই দুটো পাখিকে আমার খুবই পছন্দ তাই খুব ভালো লাগে মানুষের সুরে কথা বলতে আর পাখি দেখতে খুবই সুন্দর পাখিরা আকাশে উড়লে পাখি দেখতে খুবই ভালো লাগে